হ্যাঁ হাবিজা বলছি দাদা হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো দাদা পড়াশুনো ভালো হচ্ছে কী যাচ্ছি প্রায় কিন্তু এখন যা দিনকাল যা অবস্থা কী বলবো ভয় লাগে রাস্তা দিয়ে যেতে কিছু বাজে ছেলেরা মোড়ে বসে থাকে এর অন্য বাজে বাজে কথা বলে টিটকারি মারে ভয় লাগে ভয় ভয় করে পড়তে যেতে হয় হয় কী এখন

হ্যাঁ সকাল ছটা থেকে আটটা পর্যন্ত হয় পড়ানো সকালে আর রাতেও পড়ানো হয় যাই তো দু তিনজন বন্ধু মিলে কিন্তু ভয় ভয় করে যেতে হয় জানো দাদা এখন দিনকাল খুব খারাপ চলছে না

তো তুমি বাড়ি আসছো কবে দাদা

হ্যাঁ হুম ভালো করে পড়াশুনা করছি খুব তাড়াতাড়ি বাড়ি আসবে হুম ওকে তুমিও হ্যাঁ